আমি রান্না করি নানাভাবে কিছু কিছু তরকারিতে মশলা দিই কিছু কিছু তরকারিতে মশলা দিইও না কিন্তু যখন সবাই বাড়ির ছেলেরা বাড়িতে থাকে অনেক সময় তো তারা বায়রে কাজে যায় যখন বাড়ির ছেলেরা বাড়িতে থাকে তখন রান্না করার আনন্দ একটু আলাদা লাগে তাই আমি যখন রান্না করি আমাদের মাঝে মাঝে বাড়িতে নিরামিষ তরকারি হিসাবে পনির রান্না হয় সেই পনিরে যদি চালমগজ আর কাজু বাদাম বেটে দেওয়া হয় তাহলে সেটা খুব সুস্বাদু লাগে তো আমি কখন কিনে এনেছি সেটা বাড়ির কেউ জানে না রান্না খাবারে সেটা বেটে দিয়েছি এতো স্বাদ হয়েছে বলছে আজ তরকারিটা অন্য রকম রান্না হয়েছে খুব সুন্দর স্বাদ আমি যে গোপন উপকরণ হিসাবে চালমগজ আর কাজু বাদাম বেটে দিয়েছি সেটা তো ওরা বুঝতেই পারেনি তাই গোপন উপকরণ হিসাবে পনির তরকারিতে আমি চালমগজ কাজু বাদাম বেটে দিই